আমি এই পেশা সম্পর্কে কোনো মজা খুঁজে পাই না এই পেশা খুবই একটি কষ্টদায়ক পেশা এটি শুধুমাত্র পেটই চালানো যায় আর কোনো ইচ্ছাপূরণ করানো যায় না তাই আমি চাই না আমার পরবর্তী প্রজন্মে এরকম ধরনের কোনো পেশায় নামুক আমি চাই তাদের উজ্জ্বল ভবিষ্যৎ হোক তারা আরো বড়ো উঁচু জায়গায় যাক পড়াশুনা করুক ভালো জায়গায় যাক চাকরি করুক আমি কোনোদিনই চাইবো না যে এরকম একটা পেশায় আসুক কারণ এই পেশা ভালো পেশা নয় এটি খুব খারাপ পেশা মানে খুব পরিশ্রম আছে খারাপ বলতে মানে খারাপ কিছু না মানে পরিশ্রম অনেক করতে হয় তার সেই তুলনায় কোনো ইনকাম হয় না টাকা পাওয়া যায় না সংসার ভালোভাবে চলে না